আমি ছোটবেলা থেকেই গ্রামে বসবাস করি গ্রামে আমি দেখেছি আমরা পুষেছি ছোটবেলা থেকে দুটো হয়তো দুটো ছাগল পুষলাম বাড়িতে কয়েকটা হাঁস মুরগি আমাদের গরু ছিল গরু না থাকলে আমাদের জ্বালানির জন্যে আমাদের কিছু গরু রাখতে হতো তারপরে গরু গাই গরু পোষা হতো দুধের জন্য দুটো চারটে থাকত আমাদের দুটো গরু থাকত তারা শুধু বছরে দুধের জন্য আমরা দুধ কিনে খেতাম না বাড়িতে আমাদের গরু পুষতাম ওই থেকেই আমাদের বাড়িতে দুধের ব্যবস্থা হয়ে যেত যাই হোক পরবর্তীকালে আমরা চিন্তা করলাম যে না আমরা এর থেকে দেখি কিছু করা যায় নাকি বিজনেসের দিকে কিছু নেওয়া যায় নাকি তখন চিন্তা করলাম যে না কিছু ছাগল পুষব ছাগলের জন্য তখন আমি কিছু ছাগল কিনে বাড়ির বাইরেই আমি একটা আলাদা করে একটা ঘর করলাম খোলামেলাভাবে যেন বেশি পরিমাণে ওইখানে কিছু ছাগল রাখতে পারি সেই খোলামেলা যেখানে আলো বাতাস খেলে বা ওদের কোনো সমস্যা না হয় তারপরে সেইখানে রাখলাম ওরা যেমন একটার সাথে আরেকটা গায়ে গায়ে না লেগে থাকে খোলামেলাভাবে ওরাও থাকতে পারে মাঝে মাঝে পশুর ডাক্তার এনে তাদের চেক আপ করানো হয় তাদের শরীর স্বাস্থ্যগুলো পরীক্ষা করা হয় তারা ঠিকমতো আছে কিনা কারো যদি রোগ ব্যাধি হয় তাহলে তো সে মানে ঠিকমতো বাড়বেও না বাচ্চাও দিতে দেরি হবে হ্যাঁ তখন ক্ষতি হয়ে যাবে তাই জন্য সব সময় তাদের চেক আপের জন্যে ডাক্তার এনে দেখানো হয় আমরা এইভাবেই আস্তে আস্তে ছাগলের উপর ভরসা করেছি ছাগলের উপর থেকে আমরা অনেক লাভও করেছি আমাদের অনেক লাভও হয়েছে লাভজনক ব্যবসা এটা